হুম হুম দোকান থেকে বলছি বলুন না না না না সেরকম তো কিছু তো নয় সবাই তো জল খাচ্ছে সেরকম তো কিছু বলেনি তাহলে কেন হচ্ছে সেটা তাহলে জানতে হবে বলুন

না না আমরা সেরকম কিছু করিনি তা ঠিক আছে যে ওখানে দেখে জেনে বলবো যে এরকম হচ্ছে কেন আমাদের সেরকম কিছু কেন আমরা একশো বছর ধরে জল দিয়ে যাচ্ছি এরকম তো কিছু কেউ বলেনি সেইরকম তো আমাদের ওখানে অফিসে গিয়ে জানিয়ে বলতে হবে সেরকম কিছু তো হয়নি তবে আপনাদের যদি সেরকম হয় তাহলে আপনাদের ওখানে গিয়ে আমি জানবো প্রত্যেকের ঘরে যাতে না হয় সেইরকম ব্যবস্থা নেবো না না না সেটা বলবেন না না সেটা বলবেন না আমরা যতটা পারবো ততটা মানে আমরা ব্যবস্থা করছি এরকম বলবেন না যতটা আমরা চেষ্টা করছি অসুবিধা হবে না আমরা অফিসে গিয়ে বা আপনাদের বাড়িতে গিয়েও আমরা দেখিয়ে শুনে সেরকম যাতে যা ভালো হয় সেইরকম আমরা ব্যবস্থা করছি সেইরকম কিছু বলবেন না আমরা চেষ্টা করছি ঠিক আছে

না না সেইরকম কিছু হয়নি সেইরকম যদি হয় আমরা প্রত্যেক বাড়ি গিয়ে খোঁজ নেবো আর আমরা অফিসে গিয়েও সেটা জলের ওখানে আমরা ওয়াটার যেখানে নেওয়া হচ্ছে সেখানে গিয়েও খোঁজ নিয়ে দেখবো যাতে যা না হয় যে কষ্ট ছেলেমেয়েরা পাচ্ছে তা কখনোই ভাববো না যাতে যা ভালো থাকে আমাদের জল খেয়ে সেটাই আমরা চাইবো আমরা চেষ্টা করছি যাতে যা ভালো হয় ওটা বেশি উত্তেজিত হবেন না আমরা চেষ্টা করছি ঠিক আছে হ্যাঁ একদম নিশ্চয়ই যাবো যাবো না কেন যাতে যা ভালো থাকে সব সুস্থতা থাকে সেটাতে তো চেষ্টা করবো যে না আমাদের জল খেয়ে এটা একটা আমাদের কমপ্লেন আছে এটা কেন আসবে কি জন্য আসবে আমরাও তো সেটা গিয়ে দেখবো যাতে না অসুবিধা হয় সেটা তো আমরা চেষ্টা করবো সেটা কখনোই হতে দেবো না যে কোনো কেউ খেয়ে হসপিটালে ভর্তি হোক কারোর কোনো অসুবিধা হোক কেউ কোনো অসুস্থ হোক কখনোই চাইবো না ঠিক আছে আমরা গিয়ে দেখবো ঠিক আছে হ্যাঁ তো ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করবো আমরা ওখানে যাবো ভালো থাকুন আমরা সব গিয়ে দেখবো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ